হ্যাঁ আমার কাছে অনেকগুলি ক্লাসিক বই ভিন্টেজ কপি এবং বিশেষ সংস্করণ এবং হার্ড কপিও রয়েছে তাদের তাদের মধ্যে কিছু আদর্শ ক্লাসিক বই হলো প্রাচীন ইতিহাসের কথা প্রাচীন ইতিহাসের কথা হেরোডেটাসের লেখা গ্রিক মিথোলিজ রবার্ট গ্রেভ্সের লেখা এই সব লেখকের বইগুলি আমি বিভিন্ন অনলাইন বুক স্টোর থেকে নিয়ে থাকি আর এই সব বইগুলি পড়তে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি বইগুলি বিভিন্ন অনলাইন বুক স্টোর এবং অফলাইন বুক স্টোরেও পেয়ে থাকি তবে এই বইগুলির ওপর অর্ডার দিয়ে তাদের সরঞ্জাম পাঠানোর জন্য সরবরাহের কারীর সাথে সরাসরি যোগাযোগ করি এবং এইভাবেই অফলাইন এবং অনলাইন বুক স্টোর থেকে আমি আমার পছন্দের বইগুলি কিনে থাকি